কোনও একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্য আমি এবং আমার পরিবারের চার জন আপনার ক্যাব বুক করেছিলাম এবং অগ্রিম এক হাজার টাকা আপনাকে দিয়েছিলাম কিন্তু কোনও পারিবারিক সমস্যার কারণে আমি যেতে পারিনি তাই আমি আমার টাকাটা ফেরত পেতে চাই আপনি যদি আমাকে হাতে এসে দিয়ে যান তাহলেও ভালো হয় আর না হলে আপনি ফোনপে গুগলপে পেটিএমের মাধ্যমেও আমাকে অনলাইনে টাকাটা দিতে পারেন আমি আপনার আমার সমস্ত অ্যাকাউন্টের তথ্য দিতে পারি আপনাকে